আমার জীবনে সব থেকে দামি যে জিনিস হচ্ছে আমার মা এবং দ্বিতীয়ত আমার ভালোবাসার মানুষটি আমার মা যেমন ছোটো থেকে মানুষ করেছে আমাকে আমার সব কিছু আবদার মিটিয়েছে আমার ভালোবাসার মানুষটিও ঠিক সেইভাবে আমাকে ভালো রাখে ভালোবাসে এবং আমার আবদার মেটায় আমার মা যেরকম রাগ করলে নিজের হাতে করে খাইয়ে দেয় আমার ভালোবাসার মানুষটিও ঠিক আমাকে আমি যখন রাগ করি আমাকে নিজের হাতে করে খাইয়ে দেয় এবং আমার যখন অনেক মন খারাপ হয় আমার মাও যেরকম চোখের জল মুছিয়ে দিত আমার ভালোবাসার মানুষটিও ঠিক সেইভাবে চোখের জল মুছিয়ে দেয় এবং ভালোবাসার মানুষটি আমাকে অনেক সময় দেয় আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় আমি যাতে ভালো থাকি সেই রকম চেষ্টা সবসময় করতে থাকে আমাকে গান শোনায় আমাকে নিত্য নতুন দিনের গল্প শোনাতে থাকে যাতে আমি ভালো থাকি আমার সঙ্গে সবসময় সেলফি তোলে ফোটো তোলে নানান ধরনের চিত্রও অঙ্কন করে যার জন্য আমি অনেক ভালো থাকি এবং আমার কাছে এই দুজন প্রিয় মানুষ খুবই দামি আমার জীবনের থেকেও আমার মা এবং আমার ভালোবাসার মানুষটি অনেক দামি